হ্যালো বলছি এখন তো ব্লগ করা মানে যারা ব্লগ করছে তারা তো বিশাল টাকা পয়সা ইনকাম করছে তো ওরা এখন এইসব তো মানে এখন আর মানে দেশে গরীব তো আর নেই মানে এখন সব ওই ব্লগ করে করে সব এখন টাকা পয়সা মানে জমিয়ে তারা এখন সব মানে মানে একটা লাইনে দাঁড়িয়ে আছে পদে মানে উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে তোমার তোমাদের কী মনে হয় হুম হুম সে হ্যাঁ ব্লগটা ভালো ইমকাম বলতে ওই ব্লগ করে করে এখন ওন যেমন সামা সাংবাদিকরা যেমন চারদিকে ছড়িয়ে পড়েছে চারদিকে যেমন করছে আর চারদিকে এমনি যেমন হাহাকার হচ্ছে আর সাংবাদিকরা তো এমনিতেই ওরা উপরে উঠবে ওরা এসব জিনিস যত ছড়াবে যত মানে করবে ততই তো ওদের টাকা ওদের ততোই তো ওদের টাকা না না এটা হ্যাঁ এটা সব জায়গায় এটা হচ্ছে এখন চারদিকে সাংবাদিকের চাপ বেশি এখন জনগণ পাবলিকদের এখন চারদিকে যা হচ্ছে এসব কী বলব চাকরি আর গরীব মানুষরা গরীব মানুষরা কী করছে পড়াশুনো টাকা পয়সার অভাবে ওরা এসব আর করতে পারছে না মানে ওরা আর একটু ব্যস্ত আছি রাখছি হ্যাঁ একটু ব্যস্ত আছি রাখছি